বাংলা জনগণ তাদের ভাষা এবং আত্মীয়দের কাছে অনুভূতি প্রকাশ করেছে হ্যাঁ এখন আমরা যেহেতু বাঙালি তো আমরা বাংলা ভাষাতেই কথা বলতে ভালোবাসি আর আমরা আমাদের আত্মীয়দের আত্মীয়রাও নিশ্চয়ই বাঙালি তো আমরা আত্মীয়দের সাথেও বাংলা ভাষাতেই কথা বলে থাকি তো আমরা যেহেতু বাঙালি আমরা আমাদের আত্মীয়দের সাথে এ আমাদের অনুভূতিটা প্রকাশ করতে পারি খুব সহজেই কারণ তারা আমাদের ভাষা বুঝতে পারে কিন্তু এটা আমরা অন্য কারো সাথে সেটা করতে পারি না কারণ সবাই সবার মাতৃভাষা বাংলা নয় আর সবাই বাংলা ভাষা বুঝতে পারে না